আমি বেড়াতে অনেক জায়গায় গেছি যেমন দিঘা গেছি দিঘা যাওয়ার আমার উদেশ্য একটাই ছিল সমুদ্র সৈকত সমুদ্র দেখেছি সমুদ্রে চান করেছি এবং সমুদ্রে যেটা মেইন ব্যপার শাঁখের জিনিস শাঁখের শঙ্খ বলুন শাঁখের হাতের আংটি বলুন শাঁখের নানা রকম জিনিস এই দিঘাতে পাওয়া যায় সেই কিনেও নিয়ে এসেছি বাড়িতে এবং আমি কলকাতায় গেছি কলকাতায় চিড়িয়াখানা দেখেছি চিড়িয়াখানায় আমি বাঘ ভাল্লুক কুমির এইসব নানা রকম প্রজাতির প্রাণী দেখেছি মিউজিয়াম গেছি মিউজিয়ামে নানা রকম জিনিস এইসব দেখেছি তারপরে আমি গেছি মুর্শিদাবাদ মুর্শিদাবাদে হাজার দুয়ারি হাজারটা দুয়ার আছে বিরাট ব্যাপার জায়গার হাজার দুয়ারি জায়গা খুব ভালো সুন্দর জায়গা মুর্শিদাবাদ হাজার দুয়ারি তারপরে মুর্শিদাবাদে বিশেষ আকর্ষণ হচ্ছে আয়না আয়নায় তো আমি প্রথমে চুলটা একটু সাইজ করতে গেছিলাম ভাবলাম ও বাবা আমি তো আমার মুখ দেখতে পাই নি ওই আয়নাতে দেখছি অন্য জনকার মুখ দেখতে পারলাম এই একটা বিরাট বড়ো আকর্ষণ হচ্ছে এই মুর্শিদাবাদ জায়গা তারপর তো বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গেছি এখন আবার খাবার খেয়েছি ভ্রমণ করতে গিয়ে এইটাই একটা বিরাট বড়ো মজা বিভিন্ন জায়গা কলকাতায় মুর্শিদাবাদ তারপরে তারপর নিজের বর্ধমান তো আছেই বর্ধমানের বিভিন্ন জায়গা